হ্যালো আমি প্রিয়াঙ্কা ঘোষ বলছিলাম আমার একটা মোবাইল কেনার ছিল আসলে আমি আপনার দোকানের অনেক নাম শুনেছি সেই জন্যই আপনাকে কন্ট্যাক্ট করা আমি ওয়ান প্লাসটাকেই সাজেস্ট করছিলাম তাও যদি আপনি কিছু সাজেশান দিতে পারেন তাহলে খুব ভালো হয় আমার বাজেট থার্টি কে আপনি যদি ইএমআইতে করে দেন তাহলে আরও ভালো হয় আচ্ছা হ্যাঁ তার ক্যামেরা কোয়ালিটি কেমন আমি আগের ফোন বলতে আমার কাছে একটা ওয়ান প্লাস সেভেন আছে সেটাকে আমি এক্সচেঞ্জ করব ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে স্যার থার্টি টু করুন ইএমআই করে ডিসকাউন্ট করে থার্টি টু করুন তাহলে আমি আরও আমার সুবিধা হয় আর কি কারণ দেখুন আমি অনেক দূর থেকেই আমি অনেক দূর থেকেই আপনার কাছে আসছি আপনার অনেক নাম শুনেছি সেই জন্যই আপনার কাছ থেকে নেওয়া আমার

তো আপনি আমাকে বলুন যে আমার ইএমআই কত লাগবে এইচডিএফসির ক্রেডিট কার্ড আমার কাছে আছে আমার টু ইয়ার্স হলে ভালো হয় টোয়েন্টি ফোর মান্থ টোয়েন্টি ফোর মান্থ সেটা কত করে পড়বে পার মান্থ ওকে আর আপনি আমার এই ওয়ান প্লাসটা এক্সচেঞ্জ করে কত টাকা দেবেন না কারণ আমার ওয়ান প্লাসটার এক্সচেঞ্জ ভ্যালু আমাকে অন্য জায়গা থেকে এইট থাউসেন্ড দিয়েছে সেই জন্যই আমি জিজ্ঞেস করছি আচ্ছা এটা যখন আপনি মানে এক্সচেঞ্জ ভ্যালুটা মাইনাস করবেন তখন তো আমার ইএমআই ভ্যালু আরও কম হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে এই উইকের ঠিক আছে তাহলে আমি এই উইকের মধ্যে গিয়েই আপনার সাথে দেখা করছি ঠিক আছে ম্যাম থ্যাঙ্ক ইউ